আমরা আমাদের মহাবিশ্ব সম্পর্কে প্রথম অধ্যয়ন করেছি আমাদের বই ভূগোল বই থেকে যেখান থেকে আমরা আমাদের ভূগোলের সমস্ত রকম ভূগোলের কথাবার্তা থেকেই জেনেছি মহাবিশ্বের বিস্তার এই আকাশের পরিধি অনেক বড় বিশাল একটা জগত এবং এই জগতে নানা রকমের গ্রহ নক্ষত্র উল্কাপিন্ড ইত্যাদি সমস্ত কিছু জ্যোতিষ্কদেরকে নিয়েই তৈরি হয় বিশ্ব এই বিশ্বে না রয়েছে বিরাট এক মহাশূন্য আকাশ এই আকাশে নানা ধরনের তারা নক্ষত্র সূর্য এবং চন্দ্র এই সমস্ত নিয়েই এই বিসাল মহাবিস্ব তৈরি বা সিষ্টি হয়েছে এই মহাবিস্ব বিরাট একটা জগত